আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এই দুটো রেসিপি কোনো মতেই শিখতে পারছি না এক নম্বর রেসিপিটা হল আমার খুব শখ যে বিরিয়ানি বাড়িতেই তৈরি করব কেন দোকানে কিনতে যাব কিন্তু বিরিয়ানির চালটা সিদ্ধ করতে করতে একেবারেই সিদ্ধ হয়ে যায় আর তেল দিয়ে সব কিছু জিনিস দিয়ে ভাজতে পারি না কিন্তু মোমো মোমোটাও আমার খুব ইচ্ছে যায় যে বাড়িতে তো বসে আছি কিছু তো রোজগার নেই তাই মোমো তৈরি করি বিরিয়ানি করি তাহলে অনেক লোক আসবে আর কিনবে কিন্তু মোমোর ভাঁজও আমি করতে পারি না আমার কাছে এ দুটো রেসিপি খুব কঠিন হয়ে যায় তাই অনেকবারই ইউটিউব চ্যানেলে দেখেছি কিন্তু আমি তাতেও পারছি না কীভাবে শিখব কীভাবে করব কোনো মতেই বুঝতে পারছি না তাই আমার ওই রেসিপিটা শিখতে খুব ইচ্ছে করে যে বিরিয়ানি তৈরি করে আমি বাজারে বিক্রি করব